হ্যালো আপনি রেহানের অভিভাবক বলছেন ও কোথা থেকে বলছেন আপনি কোথায় বাড়ি আপনার যেন ও তা যেটা বলছিলাম যে আমাদের স্কুল থেকে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে সেখানে রেহানকে ধরা হয়েছে তা ও যাবে তো পিকনিকের ফিজ হচ্ছে চারশো টাকা মতো পিকনিকটা হাজারদুয়ারি যাওয়া হচ্ছে এ বর্ধমান থেকে ফার্স্ট সকালেই বাস ছাড়বে তারপরে হ্যাঁ হালকা খাওয়া দাওয়া করে ফার্স্ট সকালে বলতে ট্যুর হচ্ছে যে সকালবেলা যাবে সন্ধ্যেবেলা চলে আসবে সারাদিনটা ঘুরে তো দশটার সময় একটা টিফিন থাকবে যেখানে কলা মিষ্টি আপেল এইসব কিছু থাকবে হুম আর বারোটার দিকে এরকম বিরিয়ানি এরকম থাকবে ফিজ হচ্ছে চারশো টাকা স্টুডেন্টের জন্য সবারই আর গার্জেন যদি যায় এক্সট্রা দুশো টাকা গার্জেন যদি যায় এক্সট্রা দুশো টাকা লাগবে হ্যাঁ খাওয়া দাওয়া সব ঠিক আছে ওখানে ওরা টিফিন করবে দশটার দিকে তারপর আবার বারোটার দিক করে আরেকবার দেওয়া হবে বিরিয়ানি করা হবে স্টুডেন্টরা এখানে চারশো মতো যাচ্ছে তিন তিন চারটে মতো বাস করা হয়েছে হ্যাঁ এ সি বাসই করা হয়েছে বাচ্চা তো হ্যাঁ আর বলছিলাম যদি গার্জেন যেতে চায় তা একটু আগে নাম লিখিয়ে দিতে কারণ স্টুডেন্ট ফুল হয়ে গেলে হুম স্টুডেন্ট ফুল হয়ে গেলে আর নাম নেওয়া হবে না তারপর নাম বেরোবে সেদিন আপনাদেরকে ফোন করে বলে দেওয়া হবে হুম গাইড করার জন্যে হাজারদুয়ারিতে লোক থাকবে তারা গাইড করবে হুম একদিন স্কুল রেস্ট এর জন্য একদিন ছুটি দেওয়া হবে একদিন রেস্ট থাকবে তারপরের দিন থেকে স্কুল হবে হুম বেশ ঠিক আছে তাহলে হুম হুম